আমি মোহন রেস্তোরায় আড়াইশো গ্রাম গাজরের হালুয়া দশ পিস পান্তুয়া নর্থ লেক রোড থেকে অর্ডার করেছিলাম তার সাথে আমি কুড়ি পিস রসগোল্লা এবং দশ পিস মিল্ককেক আরও যোগ করতে চাই